আঁকা মানুষের জন্য খুব উপকারী কারণ একটা বাচ্ছা ছেলে সে যখন আঁকা শিখতে চায় তাকে যদি শেখানো হয় তার হাতের যে রেখা একটা সোজা একটা গোল একটা বাঁকা একটা ডিজাইন এবং তার এর মাধ্যম দিয়েই যে নানান ধরনের প্রাকৃতিক ছবি মনীষী ছবি বা নানান রকম জিনিসের ছবি বা প্রাণীর ছবি সে যে আঁকতে শেখে আমার মনে হয় এতে তার ব্যক্তিত্বের অনেকটা বিকাশ ঘটে এবং এই যে আঁকার প্রতি যে তার দৃঢ় মন যদি থাকে তাহলে সে শৃঙ্খলাও হয় সাংগঠনিক দক্ষতাও বৃদ্ধি পায় এছাড়া এই যে লাইনটার পর তারপর যে আবার টানতে হবে এই রকম কাল্পনিক মনোভাব তার কল্পনাকে বাড়িয়ে তোলে এবং সৃজনশীলতাও থাকে খুব বেশি তাছাড়াও আঁকা যেমন মানুষের দৃষ্টি আকর্ষণ করে তেমনি বাচ্ছার মন তাতে আকৃষ্ট হয়ে তাতে বেশিই মন বসে এর ফলে বাচ্ছারা আঁকার দ্বারা বিরাট উপকারী হয় সেই সঙ্গে মা বাবাও বাচ্চার আঁকা দেখে খুবই আনন্দিত হয় তাই আঁকাকে আমি বাচ্চাদের জীবনের অঙ্গ বলে মনে করি